হ্যাঁ হ্যালো আমার ইয়ে চলে যাবে তো ফ্লাইট ওই জন্যে ছুটছি

আরে ব্যাগটাও তো হারিয়ে গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না তাতে তো আমার সব কিছুই আছে পেয়েছেন আর ফ্লাইট তো চলে যাবে হ্যাঁ দেখুন দেখুন কী করা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন